নাচের মধ্যে থেকে আমরা রবীন্দ্রসঙ্গীত বেছে নেব যেমন রবীন্দ্রসঙ্গীত শিখলে হয় যেমন হয় আমাদের পাড়ার কোনও অনুষ্ঠান বা বিয়েবাড়ির কোনও অনুষ্ঠান বা কোনও পুজো সে সবে আমরা যোগদান করতে পারি যেরকম হচ্ছে বাড়ির পুজোতেও সাংস্কৃতিক নাচ করা যায় কোনও পুজো হলে কোনও পাড়ার কোনও পুজো হলে পাড়ার কোনও অনুষ্ঠান হলে সেগুলোতে আমরা যোগদান করতে পারি নাচ হচ্ছে